আমি আপনাদের ওখান থেকেই আমার ও আমার পার্টনারের জন্য বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু খাবার অর্ডার করেছিলাম খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন ও দুটো কোলড্রিংস আম আপনাদের আমি অর্ডার করেছিলাম সকালে যাতে রাত আটটার মধ্যে সেটা আমার ঠিকানায় পৌঁছে যায় কিন্তু আমার ঠিকানাতে সেটি এখনো এসে পৌঁছোয় নি তো আমি কি জানতে পারি সেটা আসতে কতক্ষণ সময় লাগবে কারণ আমাদেরও তো কিছু নিজেদের সময় বলে ব্যাপার আছে না নিজেদের কাটানো কিছু মুহূর্ত আমরা করতে চাই তো ওটা যদি আপনারা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয় কারণ ওটা ওটাকে কেন্দ্র করেই আমার এটা সারপ্রাইজ একটা প্ল্যান আছে তো আপনাদের এতো আসতে দেরি হলে জানতাম নি আপনাদেরকে ডেলিভারি আমি করতাম নি তো ডেলিভারি বয়ের সাথে আমার একটু কন্টাক্ট করিয়ে দিন যাতে আমি তাকে বলতে পারি যে সে যেন খুব তাড়াতাড়ি এসে আমাকে এই মালগুলি ডেলিভারি করে যেতে পারে কারণ এইগুলি আমার খুব দরকার এবং আমার খুব খিদেও পেয়েছে তো এগুলো খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব যত তাড়াতাড়ি পারবেন এটি আমার কাছে পৌঁছে দিয়ে যাবেন